আমার এলাকার হসপিটালে মাতৃত্বকালীন যত্ন খুব সুন্দর নেওয়া হয় এই ডাক্তারও যেমন নেয় নার্সও তেমনই নেয় কোনো অবহেলা করেনি যে এ একটা মাতৃত্বকালীন যত্নও যেমনভাবে নেওয়া উচিত তেমনভাবেই নেয় আর শিশুদের যত্ন তো বলারই নয় শিশুদেরকে খুব যত্ন সহকারে কখন কী তার লাগে সবই যত্ন সহকারে নেয় আর ডাক্তারের চিকিৎসা তো আরও ভালো টাইম মতো ডাক্তার সবসময় এসে রুগীকে দেখে এ টাইম তো একটা আছে ডাক্তারের ডাক্তারের টাইম বলতে সকাল দুপুর সন্ধ্যা তিন টাইম দেখে ডাক্তার তারপর তো নার্স তো থাকেই আর চিকিৎসার খরচ হচ্ছে সরকার বহন করে সরকার সমস্ত বহন করে হসপিটালের চিকিৎসার খরচ আর চিকিৎসার সময়কালও খুব সুন্দর আর অ্যাক্সেস যোগ্যতা তো আছেই